এটা কি স্বপ্না ট্রাভেল এজেন্সি তো আপনার ড্রাইভারকে আমি বলেছিলাম সকালবেলায় আসতে আমার একটা জায়গা যাওয়ার কথা ছিলো একটা বেড়াতে জায়গায় যাওয়ার কথা ছিলো সেখানে তাড়াতাড়ি না পৌঁছোলে সেখানে খাবার আয়োজন করতে হবে বা আমাদের রান্না করে সেখানে খেতে হবে কিন্তু ড্রাইভার এখনও আসছে না আমি তাকে বারবার ফোন করছি কিন্তু উনি ফোনই তুলছেন না ফোনে রিং হয়ে যাচ্ছে কিন্তু উনি ফোনই তুলছেন না দয়া করে আপনি যদি একবার ড্রাইভারকে একটু কল করেন বা ওনাকে একটু বলেন এবং যথাসময় আসতে বলেন থালে আমি খুবই উপকৃত হই কারণ আমাদের যাওয়ার জন্য তাহলে দেরি হয়ে যাবে এবং সেই জায়গাগুলো আমরা দেখতেও পারবো না আর ওখানে গিয়ে রান্না করে খেতেও দেরি হবে আর ওই জায়গাগুলো দেখার জন্যই তো আমরা যাচ্ছি বলুন ওখানে গিয়ে রান্না করে খাবো আর চলে আসবো এটা তো নয় জায়গাগুলো দেখবো একটু চারদিকে ঘুরে ঘুরে দেখবো দেখে তবে তো বাড়ি ফিরবো তাহলে আমরা ওই দিন বাড়ি ফিরবো কি করে বাড়ি ফিরতে গেলে অনেক রাত হয়ে যাবে আপনি দয়া করে একটু আপনার ড্রাইভারকে একটু কল করুন ফোন করুন একটু ফোন করে জানান উনি যেন আমাদের যে ঠিকানা দেওয়া ছিলো সেই ঠিকানাতে যেন ঠিক নির্দিষ্ট সময়ে এসে যান তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি এসে যান আমাদেরকে যেন তুলে নেন এবং আমাদের যথাসময়ে যেন ওখানে পৌঁছে দেন একটু দয়া করে বলুন